দেখুন লিখতে তো চাই অনেক কিছু কিন্তু সন্দেহ তো আছেই কারণ আর সংবেদনশীলতার কথা বলতে গেলে তো সবচেয়ে বড় সংবেদনশীল বিষয় হলো দেশপ্রেম যেটা এখন ভারতে তো অনেকটাই সমস্যা কারণ আপনি যখন একটু এধার ওধার বলবেন তখনই তো সন্দেহ তখনই তো দেশদ্রোহী বা সেটা তো অনেক বেশি একটা ক্রিটিসাইজের জায়গায় চলে যায় তো যেটা আমার মনে হয় দেশপ্রেমটা অনেকটাই কম হওয়া দরকার মানুষের কারণ এখন বিশ্বায়নের যুগে এসে আমি আমার দেশকে ভালবাসবো আমার দেশ নিয়েই সবকিছু এমন একটা ব্যাপার স্যাপার এটার ওপরে লেখালেখির একটা ইচ্ছা হয় কারণ দেশের বাইরেও তো অনেক দেশ আছে তারাও তো তাদের দেশকে নিয়ে ভালোবাসবে আমরা আমাদের দেশকে ভালোবাসবো এটাই নিয়েই একটু সমস্যা আর কি অনেক জটিল বিষয় তো সন্দেহটা এই কারণে যে রাজনৈতিক কিছু সমস্যা থেকে যায় যেটা দেশপ্রেমের বাইরে কথা বলতে গেলেই দেশদ্রোহ ঘোষণা হয়ে যাচ্ছে এটাই তো অনেক সমস্যা